বিজ্ঞান বলতে জওহরলাল নেহেরু অনেক স্কলারশিপ আছে দিল্লি বোম্বে পড়লে অনেক স্কলারশিপ পাওয়া যায় তেমন আইআইটি ভালো স্টুডেন্ট হলে প্রত্যেকটা বিষয়ের উপর ভালো র্যাংক করলে সেখানেও ভালো স্কলারশিপ দেওয়া হয় যাদবপুর ইউনিভার্সিটিতে পড়লে যারা খুব ভালো স্টুডেন্ট যারা খুব ভালো প্রতিটা বিষয়ে র্যাংক করেছে তাদেরকেও স্কলারশিপ দেওয়া হই বিএইচইউ এটা একটা ইউনিভার্সিটি এখানে ভালো পড়াশুনা করলে তাদেরকেও অনেক স্কলারশিপ দেওয়া হয়